হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হুম হুম এই তিন চার দিনই সময় লাগবে হ্যাঁ তিন চার দিন সময়ের মধ্যে চলে যাবে আর ডকুমেন্টস বলতে ওই আধার কার্ড লাগবে আধার কার্ড দিলেই হবে আর হাজার টাকা লাগবে এক কপি ছবি আধার কার্ড আর হাজার টাকা লাগবে না এখানে তো র্যা ফিক্সড রেট এ কম কিছু হবে না এতোটা দূর যাবে সেখানে তো টাকা লাগবে আর এখানে ব্যবস্থা খুবই ভালো তিন চার দিনের মধ্যেই আপনাদের কুরিয়ারটা চলে যাবে কোনো লেট হবে না আর এই টাকাটাই লাগবে তিন চার দিন ম্যাডাম সময় তো লাগবে কারণ এটা তো অনেকটা দূর যাবে তো তিন চার দিনের আগে হবে না ম্যাডাম আধার কার্ড লাগবে আর এক কপি ছবি লাগবে করে নেবো আমরা ওতে কোনো অসুবিধা নেই ওগুলো আমরা সব করে নেবো হ্যাঁ ঠিক আ অ্যাড্রেসটা হ্যাঁ অ্যাড্রেসটা দিয়ে দেবেন নিচে আমাদের সানডে বাদে সবই মোটামুটি সব দিনই ও ওপেন থাকে সানডে ক্লোজ থাকে ওকে